ভারত সরকারের সরকারি ভাষা হিন্দির সঙ্গে বাংলা ভাষা তুলনা বলতে বাংলা ভাষাটা আমাদের মাতৃভাষা বাংলা ভাষার মানে ভালো লাগে বাংলা ভাষাতে অনেক কবিরা গল্প লিখেছে ছড়া লিখেছে অনেক রকমের বই লিখেছে বাংলা ভাষা মানে অনেক মানে অনেক চলাচল হয় বাংলা ভাষা আর হিন্দি ভাষা হিন্দি ভাষা তো আমাদের মাতৃভাষা না তো হিন্দি ভাষাও মানে আমাদের শিখে রাখাটা মানে জরুরি কারণ হিন্দি ভাষা আমাদের অনেক জায়গাতেই লাগে যেখানে বাংলা ভাষা চলবে না সেখানে তো হিন্দি ভাষা তো বলতেই হবে আর সব জায়গায় তো বাংলা ভাষা চলে না সেখানে তো আমাদের হিন্দিটা তো শিখতেই হবে কিন্তু বাংলা ভাষা তো আমাদের বাংলা ভাষা বাংলা ভাষাও যেমন শিখে রাখা চাই হিন্দি ভাষাও সেরকম শিখে রাখা চাই বাংলাটা একটু বেশিই আমাদের মানে আমাদের বাঙালির জন্য বাংলাটা একটু বেশিই ভালো আর হিন্দিটা যেমন আছে তেমনই থাকে যেরাকমভাবে হিন্দি থাকবে সেরকম বাংলাও থাকবে